একটি ব্যক্তি বা বস্তুর ছবি তোলার যে সেরা কোণগুলো হয় সেই সম্বন্ধে আমার খুব একটা আইডিয়া নেই আমি এখন ক্যামেরা নতুন নিয়েছি সেই ক্যামেরাটা নিয়ে আমি ছবিটা তোলার জন্য যে অ্যাঙ্গেলে গেলে আমার সেই ছবিটা স্পষ্ট এবং পরিষ্কারভাবে আসে সেই ছবিটা সেইভাবে আমি তোলার চেষ্টা করি একটি ল্যান্ডস্কেপ ছবির মধ্যে পাত্থক্য আমার খুব একটা জানা নেই কীভাবে ওটা কী পার্থক্য বার করে ফটোগ্রাফিতে বিভিন্ন কোণ এবং দৃষ্টিভঙ্গি ব্যবহার করার যে তাৎপর্য থাকে সেটা আমার খুব একটা জানি না যেহেতু আমি নতুন এক ব্যবহার করা শিখেছি ক্যামেরা সেই জন্য আমি এইগুলো বন্ধুদের কাছ থেকে পরে ডিটেলসে সব কিছু জেনে নেবো